আগেকারের মানুষ থালা বাসন ধোয়ার জন্য অনেক কিছু ব্যবহার করতো এখনকারের মানুষ অনেক উন্নত উন্নত পদ্ধতি বেরিয়েছে সাবান অনেক রকমের স্কচব্রাইট ভীম বার সাবানের দ্বারাই বাসন পরিষ্কার হয় তৈলাক্ত জিনিস তাড়াতাড়ি ওই জন্য পরিষ্কার করা যায় হ্যাঁ মানুষ এখন অনেক উন্নত তার জন্যে বাসন আগেকারের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে বাসন মাজা হয় তেল দিয়ে পরিষ্কার হয় তারপর সাবান দিয়ে পরিষ্কার করা হয় ওই জন্য তৈলাক্ত জিনিস তাড়াতাড়ি উঠে যায় নানা রকম সাবান ব্যবহার করা হয় সমাজ অনেক উন্নত হয়েছে তার জন্য তৈলাক্ত জিনিস বাসনে এখন আর পরিষ্কার করতে অসুবিধা হয় না আগেকারের মানুষের ওই সব নানা পদ্ধতি থাকে না তাই ওই সব জিনিস বেরোয় না বাজারে তাই তাদের পরিষ্কার করার অসুবিধা হয়তো হ্যাঁ তারা পরিষ্কার করতে পারতো না এখন অনেক উন্নত সমাজ হয়ে যাওয়ার জন্য বাসনপত্র সব উন্নত হয়ে গেছে সাবান নানা রকম বেরিয়েছে তাই পরিষ্কার করতে মানুষের কোনও অসুবিধা হচ্ছে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সুবিধা হয় তৈলাক্ত জিনিস তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় সাবান দিয়ে পরিষ্কার করতে অসুবিধা হয় না ভীম বারস্কচব্রাইট দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করা যায় হ্যাঁ তৈলাক্ত জিনিস উঠে যায় তাড়াতাড়ি ব্যবহার করতে অসুবিধা হচ্ছে না তাই মানুষ অনেক উন্নত হয়ে গেছে মানুষের অসুবিধা হচ্ছে না তৈলাক্ত জিনিস তাড়াতাড়ি পরিষ্কার করা হয়